পশ্চিম বর্ধমান অঞ্চলের স্থানীয় কিছু দাতব্য সংস্থা বা সম্প্রদায় সংগঠনগুলি হলো বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আসানসোল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশবন্ধু মহাবিদ্যালয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল গার্লস কলেজ বিধানচন্দ্র রায় কলেজ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দাতব্য সংস্থা বা সম্প্রদায়ের সাংগঠনগুলির উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সাহায্য করা এবং উন্নতির দিকটা সমর্থন করা সাধারণ মানুষ যাতে কম ব্যয়বহুল জীবনযাপনের মাধ্যমে শিক্ষা চিকিৎসা ইত্যাদির সাথে যুক্ত থাকতে পারে সেই দিকে নজর রাখা এই সমস্ত ইচি ইতিবাচক প্রভাবগুলি এই সম সংস্থা বা সম্প্রদায়গুলি সাধারণ মানুষের ওপর ফেলে থাকে এখানে ক্রমশ অনাথ বৃদ্ধের জন্য বৃদ্ধাশ্রম অনাথ শিশুদের জন্য শিশু যত্ন কেন্দ্র এবং অনাথ শিশুদের জন্য অনাথ আশ্রমও রয়েছে এই সমস্ত অঞ্চলে জীবিকার অভাবে অর্থের অভাবে এবং আশ্রয়ের অভাবে ধীরে ধীরে গৃহহীন পরিবার দেখে দেখা যায়